ফুল গাছের নার্সারি থেকে কথা বলছেন হ্যাঁ আসলে আমি নতুন নতুন কিছু গাছ এসেছে না কি জানার জন্য ফোন করছিলাম ফুল গাছ কিনতে চাই কিছু নতুন কি কিছু গাছ এসছে

গাছ আমি মানে একটা গাছ নেবো না বিভিন্ন ধরনের গাছ নিতে চাই এবার তারপরে এবার গাছের কীরকম কী দাম রয়েছে মানে গোলাপ গাছের কীরকম দাম রয়েছে আচ্ছা আর হচ্ছে ডালিয়া গাছ আছে আচ্ছা আর গাঁদা গাছ মানে বড়ো বড়ো ফুল হয় যেগুলোতে ওইগুলো আচ্ছা আর বলছি তো আমি যদি গাছগুলো কিনি আমাকে কি যেতে হবে ওখানে না আপনি হচ্ছে ওগু মানে আমার তো একটু দূরে বাড়ি তাও আপনি ওগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন কি আচ্ছা ও তো আমি যদি যাইও ধরুন এবার অনেক গাছ কিনবো তো আমি তো অতো নিয়ে আসতে পারবো না আপনারা কি সেটার কিছু ব্যবস্থা করে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি বিভিন্ন ধরনের ফুলের গাছ নেবো আর মানে কোনো শাক সবজির গাছ আছে মানে ছোটো ছোটো গাছ যেগুলো বাড়িতে লাগানো যায় সেরকম ঠিক আছে তাহলে হচ্ছে আমি বিভিন্ন মানে যা ফুলের গাছ আছে প্রায় সবই নেবো বলতে গেলে একটা দুটো করে যা যা আপনাদের ওখানে আছে আর দু একটা টুকটাক ফলের গাছ নেবো ছোটো ছোটো ফলের গাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম তাহলে সকালের দিকেই যাবো হ্যাঁ ঠিক আছে